হুঁম নমস্কার দিদি হ্যাঁ বলছি আপনার নাম্বারটা আমি ফেসবুক থেকে পেলাম আপ আপনাদের এইখানে এসেছি আপনাদের সঙ্গে ওখানেই তো আপনাদের বড় একটি নামকরা মিষ্টির দোকান রয়েছে কী করে আপনার সঙ্গে যোগাযোগ করব আচ্ছা আমি বাসস্ট্যান্ডে আছি আপনাদের মিষ্টির দোকানের নাম বললেই ওরা পৌঁছিয়ে দেবে আচ্ছা ঠিক আছে দিদি তাহলে আমি যাচ্ছি আর আমি যাচ্ছি বলতে আপনাদের এই পশ্চিমবঙ্গে মিষ্টি দইয়ের কীভাবে তৈরি হয় সেটা একটু জানতাম আর একটু খেয়ে দেখতাম আর কি আপনি কি একটু বলতে পারবেন ততক্ষণ যতক্ষণ আচ্ছা দেখেছি আমরা এবং আপনার মিষ্টির দোকানের নামও অনেকবার শুনেছি এবং সেটাই আর কি খেয়ে দেখতাম কী রকম কী লাগে ঠিক আছে আপনি তো বললেন সত্যি শুনেও খুব ভালোও লাগল আমি যাচ্ছি যেয়ে তাহলে আপনাকে দেখে বলব এবং চেষ্টা করব আমরা যাতে এইভাবেই দই বসাতে পারি কি না বুঝতে পারছেন ঠিক আছে দিদি তাহলে আমি টোটো এসে গিয়েছে আমি যাচ্ছি যাওয়ার চেষ্টা করছি ঠিক আছে থ্যাঙ্ক ইউ দিদি হুঁ